হ্যাঁ বলুন দিদি এই সব রকম ফুল আছে মোটামোটি কী কী লাগবে বলুন কোনও অকেশানে লাগবে না কি তা কবে লাগবে ও আচ্ছা ঠিক আছে দেকছি ম্যানেজ করা যায় কি না কতটা লাগবে কতটা লাগবে আচ্ছা বাজেট আচ্ছা দশ হাজারের ভিতরে বাজেট করে দেব ছেলে না মেয়ের জন্মদিন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখবো থালে তাহলেও ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে পারবেন

সব কি প্লাস্টিক লাগবে না অর অরিজিনাল লাগবে আচ্ছা আমি যতটা পারি চেষ্টা করে দেখবোখুনি অরিজিনাল দোয়ার তাহলে আমি একটু পরে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে